হ্যাঁ এই যে বসে আছি তুই কি করছিস আচ্ছা আর সবাই ঠিকঠাক তো আমার বাড়িতেও সবাই ঠিকঠাক আছে এই যে সবাই খেয়েদেয়ে শুলো হ্যাঁ ভালো আছে এই যে সবাই এখন খেয়েদেয়ে শুলো তোর আচ্ছা আর বল হ্যাঁ আমার তো ভালোই কেটেছে ওটাই তো আমি তোকে কতবার ফোন করেছিলাম দোলযাত্রাতে আসবার জন্য সেটাই বল প্রচন্ড এখন একা না সবাই অসুবিধে হয়ে যায় যাওয়া আসা নিয়ে হ্যাঁ আমি তো প্রচুর আনন্দ করেছি আমি তো তোকে বলেইছিলাম যে আমার বাড়িতে সবাই আসবে তুই এলেও ভালো হত হ্যাঁ আমরা সকালে পুজো করেছিলাম দিয়ে ঠাকুরের পায়ে প্রথমে আবির আচ্ছা না আমি বাইরে যাইনি আমার তো বাড়িতেই সবাই এসছিল তো আমি বাড়িতে বসেই সবাই মিলে আনন্দ করে আমরা খেয়েছিলাম তো অনেকজন ছিলো তো তাই রান্নাবান্না হয়েছিলো এই আর কি আর কি সবাই মিলে ছিলো না সেইদিনে সব কাজ হয়ে গিয়েছিলো একা একা থাকলে না কিছু হত না হ্যাঁ ওরা সবাই এসেছিল শুধু তুই আসিসনি হ্যাঁ আচ্ছা আর তুই হ্যাঁ হ্যাঁ আর তুই তাহলে কি করেছিস ওখানে দোলযাত্রার দিনে ও আমাদের তো তারপরের দিনই হয়েছে বা সেদিন ও তো পুরোটা দিন পুজোর ওই ইয়েতে পেরিয়ে গেলো আর তারপরে রাত্রে খাওয়া দাওয়া হলো নিয়ে তার পরের দিন সকাল থেকে ওই যে আবির খেলা শুরু হয়েছিলো সেই রাত পর্যন্ত সবাই মিলে একবার খেললাম দিয়ে স্নান করে উঠেছি দিয়ে তারপরে আবার সবাই মিলে খেলা শুরু হয়ে গেলো সেই মানে রাত্রে রাত্রেও আরেকবার হয়ে গেছিলো খেলা হ্যাঁ

পরের বছর তাহলে কিন্তু আসবি হ্যাঁ একটা মেলাও তো হয়েছিলো দুদিন আমরা গিয়েছিলাম ওইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পরের বছর নিশ্চই আসবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ ভালো থাকিস হ্যাঁ